আমার ব্লু কালারটি খুবই পছন্দের একটি কালার আমি ব্লু কালারের অনেক জামা কিনেছি কিন্তু একটি দুঃখের ব্যাপার হচ্ছে যতবার আমি ব্লু কালারের যে কোনও জামা কিংবা ব্লাউজ কিংবা শাড়ি যাই কিনেছি তাই একবার কাচার পরে সেই রঙটি উঠে চলে গিয়েছে সেই কাপড়টি আমাকে আর দ্বিতীয়বার পরতে হয়নি